এখনকার যুগের রান্নার পদ্ধতি ও আগেকার যুগের রান্নার পদ্ধতি দুটো সম্পূর্ণই ভিন্ন ভিন্ন কিন্তু আমরা তো সেই আগেকার রান্না খেতেই অভ্যস্ত আর এখনকারের ছেলে মেয়েরা এখনকারের রান্না খেতে অভ্যস্ত কিন্তু আমি যে মাংস রান্না করি সেই মাংসটা আমরা আদা রসুন পিঁয়াজ দিয়ে কষে রান্না করে ভালো করে খেয়ে নিই কিন্তু এখনকারের ছেলে মেয়েরা কী করবে বলবে মা তুমি না ম্যাগনেট করো গো আদা রসুন পিঁয়াজ দিয়ে টক দই দিয়ে খানিকক্ষণ আধঘণ্টা মতো ম্যাগনেট করে চাপা দিয়ে রাখো রেখে তারপরে তুমি রান্না করবে রান্না করে খেয়ে দেখবে মা খাবারটা কত সুন্দর খেতে তুমি যখন যেই পদ্ধতিতে রান্না করো তার চেয়েও এটা সুন্দর খেতে লাগবে আমি বলছি বাবা আমি তো জানি না এরকম করে রান্না করতে আমি শিখতেও চাই না তোরা শিখেছিস তোরা শিখে তোরা করে খা এবং আমাকে খাওয়াবি তখন বলছে না মা তোমাকেও শিখতে হবে আমি তোমাকে ফোনে ইন্টারনেটে সব দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখিয়ে দিলে তুমি রান্না করো এরকম করে দেখবে না মা তোমার ভালো লাগবে আমি বলছি আ বাবা এরকম করে রান্না করতে গিয়ে দেখছি বাবা বিরাট কঠিন এরকম করে আবার রান্না করা যায় এতক্ষণ সময় লাগবে এতক্ষণ সহজে সহজ ধরে সময় ধরে আমি তো রান্না করতে পারব না তখন আমার মেয়ে বলছে না গো মা তুমি পারবে আস্তে আস্তে শেখো শিখলেই তুমি পারবে আমি তুই তোর করবি আর তুই তোর খাবি হ্যাঁ আমার এতক্ষণ করে করারও দরকার নেই আর খাওয়া আমরা যেটা শিখেছি আমার মা যেটা আমাকে শিখিয়েছে আমি আদা রসুন পিঁয়াজ দিয়ে কষে লঙ্কা গুঁড়ো দিয়ে সেরকম করেই রান্না করব তোরা খেতে হয় খাবি না হয় খাবি আর তুই যে পদ্ধতিটা আমাকে দেখালি ওই রকম পদ্ধতিতে রান্না করতে আমার খুব কঠিনই লাগছে